উত্তর ভারতের পোশাক যেমন তামিলনাড়ু ওখানে বেশিরভাগ মানুষ লঙ্গি ধুতি খাটিয়া টাইপের বেশি ব্যবহার করে আর আমরাাদা আমাদের দক্ষিণ ভারতে আমরা কী ব্যবহার করি সাণ শালোয়ার কামিজ কুর্তি চুড়িদার মেয়েদের ক্ষেত্রে ছেলেরা বেশি ব্যবহার করে শার্ট প্যান্ট আর দক্ষিণ ভারতে আর উত্তর ভারতে ব্যবহার করে ওরা বেশি লুঙ্গি টাইপের পোশাক মাস্ট আ পাহাড়ি এলাকার পোশাকের মতো ব্যবহার করতে থাকে খাওয়া আবহাওয়া ওখান করে আবহাওয়া আমাদের এখানে যেমন যখন গরম পড়ে তখন ওদের ওদিকে আরও প্রচণ্ড হারে গরম পড়ে তারপরে রাজনীতি ওখানকার ওখানকার শাসন অন্য ধরনের মানে কোনো রকম নোংড়ামি নামী অনমি করা যায় না আমাদের এখানে যেমন মানুষ কোনো কিছু সাজা অনেক কিছু থেকে কম পায় ওদিকেই কিন্তু কম পায় না ওদিকে সঙ্গে সঙ্গে মানে কঠোর শাস্তি দেওয়া হয় তাপরে সাক্ষরতা উত্তর ভারতের সাক্ষরতার হারটা অনেকটা হয়তো বেশি আমাদের দক্ষিণ ভারতের মানুষ এখন সচেতন হয়েছে মানুষ আষকাল অশিক্ষিত বা সাক্ষরতা হাার অনেক কমে গেছে তারপরে ভূগোল অধিক্ঞর ভূগোল পরিবেশ পরিস্কিতি ভূগো ভৌগলিক অবস্থান অনেকটা আমাদের দক্ষিণ ভারতের তুলনায় অনেকটা খারাপ মানে আমাদের দক্ষিণ ভারতে অনেকটা সুস্থ স্বাভাবিক ভৌগলিক পরিবেশ থাকে আর দক্ষিণ উত্তর ভারতে সেগুলো অত্যান্ত তীব্র অনুযায়ী প্রকৃিতির হতে পারে

সুযোগ বলতে ওখানকার মানুষের পরিবেশ পরিস্থিতি পড়াশুনোর সুযোগ অনেকে পায় না বেশিরভাগ মানুষ বেশি কর্ম পরিযায়ী হয় কর্মক্ষ্ষেত্রে নিয়োগ হয় আর আমাদের দক্ষিণ ভারতের মানুষের মধ্যে বেশি পড়াশুনোর সুযোগ পায় বিভিন্ন চাকরি বাকরি নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে থাকে